আমি মনে করি যোগ ব্যায়াম অনুশীলন নিজের উন্নতিকে এবং নিজেকে খুঁজে পাওয়া আরো সহজতর করে কারণ যোগ ব্যায়ামের ফলে আমাদের মন স্থির থাকে মনের চঞ্চল ভাবকে কমায় যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় যদি আমরা চঞ্চল থাকি আমাদের মন স্থির না থাকে আমরা কোনো কাজে ঠিকঠাক করে মন দিতে পারি না এর ফলে কি হয় আমরা যেটা করতে চাই সেটা আমরা পারি না আমরা ভুল করি ঠিক জিনিস আমরা করি না যখন আমাদের মন শান্ত থাকবে যখন আমরা শান্ত থাকবো যখন আমাদের মাথা শান্ত থাকবে তখনই আমরা আমাদের নিজেদের অনুভবকে আমরা বুঝতে পারি আমরা সে অনুভবের ওপর কোনো প্রভাব করতে পারি নিজের লক্ষ্যের পথে চলতে পারি যখন আমরা নিজেরাই উদ্বিগ্ন থাকি মন শান্ত থাকে না তখন কি হয় আমরা কোনো কাজে মন দিতে পারি না অর্থাৎ আমরা কি চাই তখন আমরা সেটা বুঝতে পারি না যার জন্য আমি মনে করি যোগ ব্যায়াম একটা অতি অবশ্য জরুরি একটি উন্নতিকে পাওয়া নিজেকে আরও সহজতর করে তোলা